হ্যাঁ স্যার আমি বলছিলাম যে এই আজকে তো খেলাটা চলছে

তো এইখানে থাকা অবস্থায় মানে আমার ছেলেটার একটু সমস্যা হয়ে গেছে মানে ওর পায়ে মোচড় লেগে গেছে তো দিয়ে বলছে যন্ত্রণা করছে তো আমি চাইছিলাম যদি তাড়াতাড়ি ছেড়ে দিতেন তাহলে ভালো হতো এবারে আমি

না না ক্লাসের ব্যাপারে না আজকে তো ওর খেলা চলছে না খেলার জন্য বলছিলাম এই খেলতে খেলতে ওর পায়ে লেগে গেছে তো ও ওখানে ওর পা বীভৎস যন্ত্রণাও করছে তো ছুটি দিয়ে দিলে ভালো হতো তাহলে সেক্ষেত্রে আমি ছেলেটাকে নিয়ে ডাক্তার দেখাতে যেতে পারতাম মানে ওর এর খেলাধুলা আছে তো সেক্ষেত্রে নাম দেওয়া আছে তো বাকি স্যারেরা এখানে বলছে না সেজন্য আমি আপনাকেই ফোন করলাম হ্যাঁ হ্যাঁ সেটা বুঝতে পারছি কিন্তু ও তো বাচ্চা তো ও তো থাকতে চাইবেই এখানে মজার মধ্যে কিন্তু আমাদেরকে তো দেখতে হবে যে ওর দিকটা কারণ পায়ে তো আবার পা তে মোচড় লেগেছে এরপরে যদি সমস্যা হয় সেটা একটা ব্যাপার আছে বাচ্চা না তো ওরা তো বলবে এক আর ও করবে আর এক তো সেই জন্য আমি বলছিলাম যদি ছুটি দিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো সেজন্য মানে ডাক্তার দেখাতে নিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমি পাঠিয়ে দিচ্ছি আপনাকে মেল দিয়ে আমি তাহলে বাচ্চাটাকে নিয়ে চলে আসছি